বর্তমান ভারতবষ্যে শুধু হুগলি জেলা বলে নয় বিভিন্ন প্রত্যেকটি জেলায় সাধারণত সাধারণ মানুষ বিশেষ করে যারা একটা বয়স পেরিয়ে বার্ধক্যের দিকে এগিয়েছে সবার মধ্যেই ছোট থেকে বড়ো সবাই একটা কিন্তু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে পেরতে হয় ছোট থেকে বড়ো প্রত্যেকটা মানুষই যখন বেড়ে ওঠে তখন সামাজ রাজনীতির সঙ্গে সঙ্গে কিন্তু তার দেহ মন এবং শরীর পরিবর্তন হতে থাকে বিশেষত যে বিষয়গুলি হুগলি জেলার মানুষের ভালো থাকার সঙ্গে যুক্ত সেই বিষয়গুলি হলো অবশ্যই স্বাস্থ্য রাস্তাঘাট হাসপাতাল মতো বিষয়গুলি কিন্তু ভীষণ জরুরি বিষয় প্রথম প্রাথমিক ক্ষেত্রে বলতে গেলে স্বাস্থ্যের বিষয়টি স্বাস্থ্যের বিষয় কিন স্বাস্থ্য ক্ষেত্র কিন্তু অতিরিক্ত ভালো নয় আবার অতিরিক্ত মন্দও নয় গ্রামের দিকে সাধারণত বিভিন্ন আশা দিদিরা তারা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছান এবং সাধারণ মানুষের রোগ এবং এই বিষয়গুলি সম্বন্ধে তারা কিন্তু তাদের বিভিন্ন ধরন উপদেশ দেন এছাড়া আজকাল মানুষ ইন্টারনেট ব্যবস্থার ফলে তারা কিন্তু চারিদিক সব কিছু জানতে পাচ্ছেন ফলে তারা শহরতলির হাসপাতালগুলোতে যান শহরতলির হাসপাতালগুলি যদি বলতে হয় সেখানকার অবস্থা খুব ভালো নয় লা রুগীতে লম্বা লাইন থাকে সরকারি হাসপাতালগুলোতে বিশেষত এবং ডাক্তার ইনডোর এবং আউটডোরের সুবিধা কিন্তু অত্যন্ত কম থাকে যদিও বা থাকে সেখানে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষের প্রাথমিক চিকিৎসার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সেখানে কিন্তু নিতে হয় প্রাইভেট ডাক্তার কতা যদি বলা হয় সেখানে সাধারণ মানুষের অতো পয়সা থাকে না তারা কিন্তু সহজে সেখানে তাদের চিকিৎসা দেখাতে চিকিৎসা ক করাতে পারেন না কিন্তু বড়ো যারা পয়সাওলা বা বিত্তশীল লোক তারা কিন্তু সাধারণ হাসপাতালের ধার ধারেন না তারা কিন্তু সহজেই তাদের এটা কিন সহজেই তাদের প্রয়োজন প্রাইভেট হাসপাতাল থেকে মিটিয়ে নেয় এছাড়া যদি রাস্তাঘাটের কথা বলা হয় রাস্তাঘাট খুব খারাপ নয় বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় অবশ্যই রাস্তাঘাট কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে এবং বিভিন্ন যোজনার আন্ডারে গ্রাম থেকে শহর বহু জায়গায় কিন্তু বিষয়টা সি বিষয়টা গভীরভাবে গভীর পর্যবেক্ষণের সঙ্গে করা হচ্ছে ফলে রাস্তাঘাটের সমস্যা কিন্তু দূর হয়েছে এছাড়া বৃদ্ধ বয়সে যে সু অসুবিধা মানুষের ভোগ কোত্তে হয় সাধারণত গ্রামের দিকের মানুষের সব থেকে বেশি অসুবিধা শহরের দিকে অতো হয় না গ্রামের দিকের মানুষেরা অত সঞ্চয় তাদের থাকে না ফলে তারা কিন্তু বৃদ্ধ বয়সে অর্থহীন হয়ে পড়েন তাদের যে প্রয়োজন সেটুকু মেটে না তবে সরকারি বিভিন্ন বার্ধক্য ভাতা বা বার্ধক্য পেনশানের দৌলতে আজকাল কিন্তু যথেষ্ট ভালো পরিস্থিতি পরিস্থিতি কিন্তু সা বিদ্ধ মানুষের হয়েচে তারা তাদের প্রয়োজন মেটাতে পাচ্ছেন না পাচ্ছেন এছাড়া এই সব মানুষগুলি অনেক বেশি যত্ন আত্তি প্রয়োজন সেগুলো গ্রামের দিকে হয় না কারণ এখানে শিক্ষারও অভাব আছে এছাড়া শহরের দিকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা শহরের দিকে বৃদ্ধরা তাদে তাদের যৌবনবেলায় তারা তাদের প্রয়োজনীয় সামগ্রীটি জমিয়ে রাখেন ফলে তাদের সেরকম অসুবিধা হয় না